ব্যায়াম করার নির্দিষ্টি কোনো বয়েস হয় না যে কোনো বয়সেই ব্যায়াম করা যায় সে বড়ো হোক বা ছোটো হোক মাঝারি বয়েসের হোক ছেলে হোক বা মেয়ে হোক সবাই ব্যায়াম করতে পারে আমার মতে ব্যায়াম করার একটা নির্দিষ্ট বয়স বলতে এটাই বোঝায় যে ছোটো থেকে যদি ব্যায়াম করা হয় চার বছর বা পাঁচ বছর এরকম বাচ্চা অবস্থায় যদি ব্যায়াম করা হয় তখন সেখা হয় তাহলে কী হয় একটা অভ্যাসে পরিণত হয় ছোটো থেকে ব্যায়াম করলে শরীরের কোনো রোগ হয় না হাড় মজবুত হয় শরীরের গঠন অনেক সুন্দর হয় মানসিক এবং শাররীক সব দিক থেকে সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তো সর্বপরি আমি মনে করি খুব ছোটো থেকে যদি ব্যায়াম করে বাচ্চারা তাহলে সেটা ভীষণ ভালো কিন্তু সবার পক্ষে তো সেই ছোটো থেকে ব্যায়াম করা সম্ভব হয়ে ওঠে না তো বড়ো হয়েও হয়েও একটা নিয়ম অনুসারে ব্যায়াম করা যোগ ব্য়ায়াম করা অবশ্যই দরকার তাহলে প্রতিটি মানুষেরই পক্ষে ভালো বা কারোর যদি অনেক বেশি ব্যস্ত থাকে তা তখন মানুষ তাহলে দিনের মধ্যে এক ঘন্টা সময় বের করে যদি শরীরচর্চা করা আবশ্যক দরকার